আমার কাছে থাকা দ্বিতীয় পণ্যটি সম্পর্কে আমার যে নেতিবাচক অভিজ্ঞতা সেটি হলো আমার কাছে থাকা একটি চার্জার কিছু দিন আগে এক দু মাস আগে আমার ফোনের অরজিনাল চার্জারটি খারাপ হয়ে যায় এবং তারপর আমি একটি সেকেন্ড হ্যান্ড চার্জার মানে অন্য কম্পানির চার্জার আমি বাজার থেকে কিনি একটি দোকান থেকে তো ওই চার্জারটি খুবই নামি দামি কোম্পানির ছিলো যারা চার্জার তৈরি করে সেটা আমার ফোনের জন্য আমি কিনেছিলাম তো সেটা এক মাস ইউস করার পর মানে সেটা প্রায় কুড়ি পঁচিশ দিন ইউস করার পর সেটাতে একটি খারাপ জিনিস দেখতে পাচ্ছি যে চার্জ ভালোভাবে হচ্ছে না এবং চার্জ হতে অনেক দেরি লাগছে প্রায়ই পাঁচ থেকে ছ ঘন্টা দেরি লাগছে ফোনটি ফুল চার্জ হতে তো এটি খুবই খারাপ ব্যাপার যে এ এতো দামি কোম্পানির জিনিস তো এতো খারাপ পরিষেবা দিচ্ছে তো এটি আমার নেতিবাচক পো জিনিসে অভিজ্ঞতা